হ্যালো স্যার আমি আপনার উবের কোম্পানির থেকে একটি ক্যাব বুক করতে চাই এবং আমি চাই ক্যাবটি যাতে একটু বড়ো হয় এই আট থেকে দশ সিটের আমি এবং আমার বন্ধুরা মিলে কেদারনাথ বেড়াতে যাবো তার জন্য আমাদেরকে একটি ক্যাব দরকার কারণ প্রথমে আমরা ক্যাবটি করে একটি স্টেশনে যাবো এবং তার জন্য আপনি আগামী পনেরোই নভেম্বর সকাল আটার মধ্যে আমাদের এখানে এই তমলুক বাস স্ট্যান্ডের কাছেই ক্যাবটি নিয়ে চলে আসবেন এবং